হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই কেন দেখাব না দেখুন ওটাই তো আমার কাজ আপনারা যদি আসবেন তাহলে আমি কেন দেখাব না আপনারা আসলে আমি অবশ্যই দেখাব আমার এখানে আমি যেটা করি সেটা তো আমার ওটাই কাজ গাইড করা তা আপনারা কত জন আসবেন আচ্ছা দেখুন সুন্দরবন যেহেতু আসবেন সুন্দরবনের সুন্দরবনটাই সবথেকে বেশি বিখ্যাত এছাড়াও সুন্দরবনের পাশাপাশি অনেকগুলো উদ্যান আছে ঠিক আছে মানে ছোটো খাটো পার্কের মতো সেগুলোও আপনারা ঘুরে দেখতে পারেন এছাড়াও এখানে একটা চি ছোট ওই চিড়িয়াখানার মতো আছে সেটাও আপনি ঘুরে দেখতে পারেন তো আমি বলবক একটু বর্ষাকাল নাগাদ আসুন সেটাতে ভালো হবে

হ্যাঁ তো আপনারা দেড়টা হ্যাঁ আমি ওটাই বলছি দেড়টা আপনারা ওই রকম টাইমটাতে করুন যাতে আপনা আমরা এখানে এসে ঘুরতে পারেন আর কি হ্যাঁ আর আপনারা আমার কাছ থেকে আম যেহেতু আমার সাথে কনট্যাক্ট করেছেন আপনারা আসলে আমি কোনও অসুবিধা রাখব না আপনাদের ঘোরাতে হ্যাঁ হ্যাঁ এইটা আমার এমনি অফিসিয়ালি নাম্বার মানে যখন যে ফোন করুক আমাকে সব সময়েই পাওয়া যাবে হ্যাঁ একদম একদম আপনি একদম ঠিক কাজই করেছেন কারণ সত্যি আগে থেকে না খোঁজ খবর না রাখলে পরে আবার অসুবিধায় পড়ে যেতেন ধরুন এখানে এসে আবার অন্য কারোর সাথে যদি আপনি কনট্যাক্ট করতেন তখন সেটা আবার তারা যদি ঠিকঠাক গাইড না করতে পারত সেটাও তো খারাপ দিকে যেত না হুম সেটা দেখুন আপনাদের কোনও অসুবিধা হোক সেটা কিন্তু আমি চাইব না ঠিক আছে তো আপনারাও সেইরকমভাবেই আশা নিয়ে আসতে পারেন আমরা আমরা শুনুন আপনারা যদি এখানে পৌঁছে যান আপনারা এখানে রেস্টুরেন্টে ঢুকবেন বা যে কোনও হোটেলে আপনারা থাকছেন সেখান থেকে আমাকে কল করবেন আপনারা যেই সময়টায় ফাঁকা থাকবেন আমরা সেই সময়টাই আপনারা যতদিন থাকবেন আমি ততদিনই আপনাদের হয়ে গেলাম আর কি হুম হ্যাঁ একদম এদকম আপনারা এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে কল করবেন আমি একদম রেডি হয়ে যাব হ্যাঁ ঠিক আছে তাহলে ওই কথাই রইল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে